বিগত কয়েক বছর আগে সুন্দরবনের একটি অঞ্চল সন্দেশখালি যেখানে আম্পান ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সেখানকার অধিবাসীরা নদীবাঁধ ভেঙে এবং প্রচণ্ড ঝড় ঝঞ্জা এবং দুর্যোগের মধ্যে তারা বিশেষভাবে বানভাষী অবস্থায় বহুদিন কাটায় সেই সময়ে আমরা আমাদের হাওড়া থেকে একটি দল আমাদের যেই পাড়ার সব মানুষেরা মিলিয়ে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে তাদের উদ্দেশ্যে খাওয়ার খুব ভালো জল পানীয় জল এবং তাদের কিছু পোশাক আশাক এবং তাদের বাচ্চাদের জন্যে বা তাদের জন্যে কিছু ওষুধপত্র এবং তাদের যে ওখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের জন্যে কিছু সৌরশক্তির আলো ব্যবস্থা আমরা করেছিলাম এবং যেখানটা তাই গিয়ে আমরা দেখেছি যে মানুষ কি দুর্বিসহভাবে সেখানে কাটাচ্ছে মানুষ কতো কষ্টের মধ্যে আছে এবং আমরা সঙ্গে আমাদেরকে একজন ডাক্তারবাবুকেও নিয়ে গেছিলাম জেনে ওখান থেকে ওখানে গিয়ে সেই সেখানকার মানুষদেরকে তাদের কী ব্যক্তিগত সমস্যা সেইগুলিকে জেনে তাদেরকে ওখান থেকে ওষুধ লিখে দেয় এবং সেই ওষুধগুলোও আমরা ওখানে তাদের উদ্দেশ্যেই দিয়েছিলাম এবং সেই ওষুধগুলো আমরা কিনে নিয়ে গেছিলাম এবং তাদেরকে অনেকেই দিতে পেরেছি স্বেচ্ছাসেবক হিসাবে এবং আমরা একটি যে দলটা বানিয়েছিলাম সেই দলের পক্ষ থেকেই টাকা তুলে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরেছি এটা আমার জীবনের আমার করা কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম যা আমাকে আজও মানসিক শান্তি দেয় এবং মানুষের পাশে দাঁড়াতে পেরে সে বলে নিজেরকে গর্ব অনুভব করি একজন মানুষ হিসাবে